এখন আবহাওয়ার ব্যাপারে বলতে গেলে যেটা যখন প্রয়োজন তখন কিন্তু সেটা হয় না যখন কৃষকদের জল প্রয়োজন সেইসের হয়তো জল হয় না আবার যখন জল প্রয়োজন নেই সেই সেইসের হয়তো মাঠ ঘাট জলে ভর্তি হয়ে যায় সত্যি কৃষকদের খুব অসুবিধায় পড়ে তাই কৃষকরাও অনেক কষ্টের মাধ্যমে সেটা চালিয়েও নেয় ধরুন কোনও সময়ে জমিতে জল প্রয়োজন নেই চাষ তৈরি করা হয়ে গেছে মাঠে ধান চাষ করা হয়ে গেছে তখন তুই যদি জমিতে জল জমে যায় তখন কৃষকরা সেখান থেকে নালা কেটে জলটা পাস করে নেয় আবার যখন জল দরকার জল হয়তো বৃষ্টির জল হচ্ছে না তখন কৃষকরা মিনি বা পাশের খাল থেকে জল নিয়ে এসে সেই সময়টা ব্যবস্থা করে অনেক পরিস্থিতির মাধ্যমে মোকাবিলা করতে হয় এবং প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কৃষকদের অনেক অসুবিধাতেও পড়ে কখনও বন্যাও দেখা দেয় আবার কখনও খরাও দেখা দেয় এই জন্যে কৃষকরা নানা সমস্যার মুখামুখি হয় এবং তারা নিজেদের মাধ্যমে চেষ্টার মাধ্যমে সেই সফল্য চেষ্টাও করে থাকে